মাছ ধরার জন্য মোটামুটি তিন ধরনের নৌকো ব্যবহার হয় যেমন একটা নৌকো হচ্ছে ডিঙি নৌকো ওটা মোটামুটি দু তিনজন থাকে এবং নিজেরাই চালাই দাঁড় নিয়ে তাতে জাল নিয়ে চলে জাল ফেলে মাছ ধরে দু নম্বর হচ্ছে পাল তোলা নৌকো তাতে দু তিনজন বা চারজন থাকে ওই লম্বা কুড়ি পঁচিশ ফুট কুড়ি ফুট হবে তারা ওই পাল তুলে দেয় প্লাস দাঁড়ও থাকে ওই পাল তুলে হাওয়ার গতিতে নৌকো চলে এবং তারা মাছ ধরার জন্য জাল ফেলে দেয় তিন নম্বর নৌকো হচ্ছে মোটর বোট এখন এই মোটরটা মোটর বোটটা হচ্ছে পাল তুলতে হয় না বা দাঁড় দিয়ে চালাতেও চালাতে হয় না মোটরেই চলে সহজ হয়ে গিয়েছে তা বেশিরভাগ এখন ওই মোটর বোটটাই মাছ ধরার জন্য ব্যবহার করে আর আগেকারের নৌকো সব কাঠেরই হতো এখন কিছু লোহার পাত বা ফাইবারের ফাইবারের পাত দিয়ে নৌকো তৈরি করে সেই সব নৌকো দিয়ে এখন আধুনিক মডেলে চলে মোটামুটি তিন ধরনের নৌকো দেখতে পাওয়া যায় মাছ ধরার জন্য তবে আমার একটা নৌকো ছিল আগেকার সেটা ছেড়ে দিয়ে এখন পালতোলা ছিল এখন আমি মোটর বোট একটা করেছি ওই মোটর বোট নিয়েই মোটামুটি মাছ ধরা মাছ ধরি বা চলে